বর্তমানকালে সমাজে দাঁড়িয়ে বেশ কিছু ব্যাপার সমাজের মানুষকে আঙ্গুল তুলে দেখিয়ে দেওয়ার প্রবণতা মাঝে মাঝে অনুভব করি তাদের মধ্যে সবার প্রথমে যেটি বলতে হয় তা হল মানুষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে অনিহা মানুষ এখন এড়িয়ে যাচ্ছে নিজের ঘর না পুড়লে মানুষ সমাজের দিকে তাকাচ্ছে না চোখের সামনে অন্যায় দেখেও আমরা চোখ সরিয়ে নিচ্ছি অন্যদিকে সামাজিক গণমাধ্যমের বাড়বাড়ন্তের ফলে আমরা পাশের বাড়ির প্রতিবেশীদের কথা ভুলে যাচ্ছি যদিও সুদূরে থাকা বন্ধুটি যাকে আমি চোখেও দেখিনি কোনদিন তার খবর নিতে ভুলি না সেক্ষেত্রে এই সামাজিক অবয় অবক্ষয় থেকে মানুষকে উদ্ধারের জন্য একজন সচেতন নাগরিক হিসেবে আমি প্রতিদিনের সংবাদপত্রের বিষয়গুলো নিয়ে প্রবন্ধ লিখে জনজাগরণ তৈরি করতে চাই এই প্রবন্ধগুলি মানুষের চোখে গেলে মানুষ হয়তো আস্তে আস্তে ব্যাপারগুলো থেকে নিজেদেরকে সরিয়ে নিতে পারবে সামাজিক গণমাধ্যম যেমন ফেসবুক হোয়াটসআপ যে কতটা ক্ষতি করতে পারে মানুষের তা আমরা এখন দেখতেই পারছি এর থেকে মানুষকে মুক্তি পাওয়ার একটাই উপায় হচ্ছে মানুষের একে অপরের পাশে দাঁড়ানো আমাদের পাশের বাড়ির যে প্রতিবেশী তার খবর নেওয়া আমাদের পাড়ার যে বন্ধুরা তাদের থেকে আমরা দূরে না সরে গিয়ে আবার সেই আগের মত আগের জীবনে ফিরে আসা